হ্যাঁ বলুন হ্যাঁ নিয়ে যেতে পারব এখানে তো অনেক পর্যটক আসে সে তাদেরকে তো আমি নিয়ে যাই তো এখানে তো অনেক দিন ধরেই ওটা হচ্ছে তো আপনারা কবে আসবেন সেটা বলুন আর কতজন আসবেন আমি তো আপনারা এবার কতজন থাকবেন বা কতটা কতক্ষণ টাইম লাগবে কতক্ষণ আপনারা যদি টাইম নেন বেশি তাহলে সেক্ষেত্রে একটু বেশি টাকা লাগবে তো সেক্ষেত্রে আপনারা আসুন কোনো অসুবিধা হবে না টাকা পয়সার দিকে কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে স্যার দেড় হাজার টাকার মতো লাগবে আমি তারপরে দেখে শুনে একটু করে দেবো হ্যাঁ হ্যাঁ আমি সব জানি আমি এখানে তো অনেক পর্যটনকে ঘুরিয়ে দেখেছি তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আপনারা আসুন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাব হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে আপনি কল করবেন এই নাম্বারে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা ওয়েট করুন পাঁচ মিনিট আমি আসছি যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি ঠিক আছে রাখছি তাহলে হুম থ্যাংক ইউ